হ্যাঁ আমি এমন বই পড়েছি বলতে অনেক ধরনের হাসির বই ছিলো যেমন হচ্ছে হাসি কোরক রয়েছে তাপর নন্টে ফন্টে হাঁদা ভোঁদা নারায়ণ দেবনাথের যে বইগুলি ছিলো সেগুলো তো অবশ্যই হাসতে আমাকে খুব বাধ্য করেছে কারণ তারপরে একটা ভালো বই ছিলো হচ্ছে বাঁটুল দা গ্রেট যেগুলো ছোটোবেলায় আমরা খুব কিনতাম এবং কিনে ওটাকে পড়তাম এবং সে এবং বইগুলিতে অনেক ধরনের ঘটনা যেমন হতে পারে অর্থাৎ হাস্যকর ঘটনা যেমন একজনকে কাদায় পড়ে গেলো তাকে ঠেলে ফেলে দেওয়া এমন কি তাকে সেই কাদা থেকে বিপদ থেকে বাঁচানোর জন্য যে পরিকল্পনা করা এবং বাঁটুল বলে যে চরিত্রটা থাকতো সে সবাইকে সব দিকে সাহায্য করতো কিন্তু বাঁটুলের পাশে যে দুটো চ্যালা থাকতো সে চ্যালা দুটো একটু খচ্চর ছিলো এবং তারা সব মানুষকে বিপদে ফেলে দিতো সেই বিপদ থেকে বাঁটুল বলে যে চরিত্র ছিলো সে সবাইকে রক্ষা করতো এই সমস্ত যে দিকগুলো রয়েছে সেগুলো এই গল্পের মধ্যে পাওয়া ছিলো এবং এটাকে এতো সুন্দর করে যে নারায়ণ দেবনাথ যে লেখক ছিলেন এতো সুন্দর করে এই এই চরিত্রগুলোকে তৈরি করেছিলো তাই জন্য বাংলায় সব থেকে আকর্ষণীয় দিক বলে যে জিনিসগুলো হয় সেগুলো ওই চু বইটার মধ্যে দিয়ে পড়ে পাওয়া যেতো তাই জন্যে এই বইটার খুব আমার ভালো লেগেছিলো এবং এটা খুব হাস্যকর লাগতো